হ্যাঁ এটা কি মোবাইলের দোকান হ্যাঁ আমি ওই আমি বলছি আমার পূর্ব বর্ধমানে বাড়ি তো আমি রাস্তা দিয়ে মানে যাচ্ছিলাম আমার দাদা বৌদিরা এসে ফোন করলেন এবং তিনি বললেন যে ওনার পুরো জন্মদিন আছে সামনে তা আমি ভাবলাম যে তাহলে জন্মদিন যেহেতু আছে তাহলে দাদাকে সারপ্রাইস দেওয়া যেতেই পারে তো আমার ফোনের দরকার আছে তো আপনাদের দোকানে আপনারা বলতে পারবেন যে খুব ভালো ক্যামেরা এবং তার যদি একটু বেশি হয় যাতে সব রকমের আর কি রাখতে পারে আর তাছাড়া তার সঙ্গে একটু ভালো সাউন্ড লাগবে আমার আচ্ছা আর তার যদি সাউন্ডের জন্য হয় তাহলে এই দুটো ফোনে কি হয়ে যাবে না আলাদা কোনো কম্পানি ভালো আছে তাহলে আমার একটুখানি বাজেটেরও একটু শর্ট রয়েছে আপনি একটু দামগুলো যদি বলেন আমায় আচ্ছা তো ওই সব কটা জিনিস যে বললাম ক্যামেরা সাউন্ড আর একটা যেটা স্টোরেজ এগুলো সব কটাই কম বাজেটে স্যামসংয়ে পেয়ে যাবো নাকি আমাকে ওয়ান প্লাসেই যেতে হবে আর এমআইয়ের ফোনের কি যে বললেন কম দামে যে পাওয়া যাচ্ছেন বলছেন তো ওটাতে কি ফির্চাসগুলো ভালো হয় এই রেডমির যে ফোনগুলো হয় যেগুলো থেকে কি ডিসপ্লে টিসপ্লে ভালো থাকে সব আচ্ছা এর ব্যাটারি বা এর ওয়ারেন্টি কতো দিন থাকে যদি ফোনটা আমি ধরুন কিনি আপনার থেকে তো ধরুন পুরো ফোনটার ডিসপ্লে ভাঙা বা কি রকম ওয়ারেন্টি থাকে এতে তো আপনার কাছে এই সমস্ত ফোনগুলো কি এখন পাওয়া যাবে দোকানে তাহলে আমি হয়তো আজকে নয় কাল পরশু করে হয়তো আপনার দোকানে একবার যাবো তাহলে দেখবো হয়তো যদি ভালো লাগে তাহলে আপনার দোকান থেকেই কিনে নেবো আপনার দোকান খোলা থাকে ঠিক আছে তাহলে ধন্যবাদ খবর দেবার জন্য আমি তাহলে অবশ্যই কাল পরশু যাচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে